ট্রেন সাধারণত দুই ধরনের হয় লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন এক্সপ্রেস ট্রেন অনেক লম্বা এবং বড়ো হয় লোকাল ট্রেনের তুলনাই এক্সপ্রেস ট্রেনে অনেক সুযোগ সুবিধা থাকে এক্সপ্রেস ট্রেন অনেক দূরে দূরে যায় এবং অনেক কম স্টেশন দাঁড়াই আর লোকাল স্টেশন অনেক স্টেশন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই এক্সপ্রেস ট্রেন হ্যাঁ এক জেলা থেকে অন্য জেলা নিয়ে যাই এবং এক্সপেস ট্রেনে অনেক সুযোগ সুবিধা থাকে খাওয়াদাওয়ার ঘুমোনোর অনেক সুযোগসুবিধা থাকে যা লোকাল ট্রেনে পাওয়া যায় না এক্সপ্রেস ট্রেনে শিটগুলো অনেক ভালো হয় লোকাল ট্ট্রেনের তুলনায় এক্সপ্রেস ট্রেনে অনেক যাত্রী একসঙ্গে যাতায়াত করে না লিমিট থাকে তারা সেইভাবে যাতায়াত করে আগে আগে ট্রেন ছিল বাষ্পচালিত এখন ট্রেনগুলি হয়েছে ইলেকট্রিক চালিত ট্রেনগুলি এখনের ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে হ্যাঁ আমি প্রথম ট্রেনে চেপেছিলাম কলকাতা যাওয়ার সময় আমি কলকাতা থেকে ভিক্টোরিয়া যাওয়ার সময় আমি ট্রেনে চেপেছিলাম তো সেখানে আমার প্রথম ট্রেনে চাপা আমি টিকিট কেটে ট্রেনে চেপেছিলাম এবং আমি প্রথম গেছিলাম ভিক্টোরিয়াতেই টেনে যেতে যেতে আমার খুব ভালো মজা লেগেছিল এবং আমি ট্রেনে চেপেছিলাম সেদিনেই